আমরা এ যুগে এসে আমাদের গ্রামে এখনও অনেকে আছে যে কুসংস্কার মেনে চলে এবং আমরাও মেনে থাকি যেমন কুকুর ডাকলে হ্যাঁ মনে হয় যে ওখানে অশুভ শক্তির বিরাজ করেছে এবার হ্যাঁ নিশ্চই কোনো বাড়িতে একটা অঘটন ঘটবে বিড়াল ডিঙিয়ে গেলে পথ কাটলে এবার আমরা যা মানে মানি ওটা যে কে বাইরে বেরোলে অ্যাক্সিডেন্ট হতে পারে তখন থেমে দাঁড়িয়ে যাই এবং সকালবেলা উঠে যদি এক শালিক দেখি তখন মনে হয় যে হয়তো দিনটা খারাপ যাবে এবং যদি যদি সামনে তাল পড়ে তখন আমরা ভাবি যে খারাপ যাবে এই দিনটা এই স সমস্ত কুসংস্কার আমরা এখনও মানি এরা অনেক মানে ভালো ও বাম দিকে যদি সাপ দেখা যায় তখন মনে তখন ম মানে আমাদের মনের মধ্যে হয় যে কিছু একটা ভালো হবে আর যদি আমরা সা জোড়া শালিক দেখি সকাল বিকাল তখন মনে হয় যে ভা মানে দিনটা ভালো যাবে আর ছাতারে পাখি যদি বাড়িতে থাকে তখন ও সেটা আমরা মানে লক্ষী হিসাবে মানি ভালো আর টিম মানে কথা বললে টিকটিকি পড়লে মনে ভাবি যে সত্যি কথা বললে টিকটিকি পড়লে আমরা ভাবি যে টিকটিকির মানে সত্যিই বলছে জানিয়ে দিচ্ছে যে হ্যাঁ আমরা সত্যি কথা বলছি আর ঘুঘু যদি বাড়িতে মানে বাসা বাধে বা চলা ফেরা করে তখন হ্যাঁ মনে হয় যে মানে কিছু একটা হবে বাড়িতে দুর্ঘটনা বা মানে বাড়িতে মানে ঘুঘু চড়বে এরকম একটা ব্যাপার এইসব সমস্ত মানে কুসংস্কার আমরা এখনো মেনে থাকি